ভারতের শিল্পগুলির মধ্যে বিলুপ্ত হচ্ছে একটা বেতের জিনিস হয় যেটা বাঁশ বাঁশটাকে কেটে কঞ্চি কঞ্চি করে কঞ্চিটাকে সরু সরু করে কেটে নানান রকম আধুনিক জিনিস বানায় যেমন পশুপাখির মুখ হরিণ উট বাঘ আরো ইত্যাদি অনেক কিছু বানায় সেগুলো দেখতেও খুব ভালো লাগে সেগুলো বাড়িতে বাড়িতে সাজিয়ে রাখার সাজিয়ে রাখলে দেখতেও ভাল লাগে সেই শিল্পটা খুবই এখন প্রায় প্রায় বিলুপ্ত হয়েই গেছে অদৃশ্য বলাই যায় কারণ সেগুলো এখন দেখাই যায় না কোথাও কোনো মেলাতে গেলেও সেগুলো দেখা যায় না আরেকটা হচ্ছে মাটির শিল্প আগে যেমন ছিল মাটির হাঁড়ি কড়াই মাটির থালা গ্লাস হ্যাঁ এখন সেগুলো আর নেই এখন সবই স্টিলের আগে যেমন ঠান্ডা জল রাখা হতো মাটির কলসিতে তো এখন সবই সবার বাড়িতেই ফ্রিজ আছে তা এখন মাটির কলসির যে ঠান্ডা জলের যে স্বাদ সে স্বাদ কিন্তু ফ্রিজের জলে নেই মাটির কলসির জল যতটা ঠান্ডা ততটা খেয়েও তৃপ্তি হয় কিন্তু ফ্রিজে সেটা আসে না